আমাদের সমস্ত অনুষ্ঠানে সবার প্রথম আমাদের শুক্ত রান্না হয় শুক্ত প্রথম আমরা সব মা ঠাকুমা সবাই শুক্তটাই রান্না করে কেন ওইটাই আমাদের সবার প্রথম ওইটাই পাতে দেওয়া হয় যে কোনও অনুষ্ঠানে সেই অনুষ্ঠানে শুক্তটাই আমাদের প্রথম দেওয়া হয় তার মধ্যে আরও অনেক কিছু আছে রান্না হয় যেমন মাছ তরকারি পটলের তরকারি আলুভাজা ডাল অনেক কিছুই রান্না হয় কিন্তু সবার যেকোনো অনুষ্ঠানে শুক্তটাই প্রথম সবার প্রথম আমাদের শুক্তটাই দেওয়া হয়